হ্যালো হ্যাঁ আছে হ্যাঁ কত পুরাতন বই নেবে কত পুরাতন দিনের বই সব আছে হ্যাঁ সব আছে তা আপনি আসুন আপনার বাড়িতে সব ভালো আছে তো হুম হ্যাঁ পুজোর আচ্ছা ঠিক আছে পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে ছেলের জন্যে কী কিনেছেন কেনাকাটা হয়ে গিয়েছে ও ঠাকুর দেখতে চলো একসঙ্গে তাহলে এসো এক দিন একদিন বলছেন যে আসবেন হ্যালো এক দিন হুম বই কিনতে এসো হ্যাঁ তোমাকে অনেক দিনের পুরাতন বই রেখে দিয়েছি আচ্ছা ঠিক আছে রাখছি আচ্ছা রাখছি